ঝাড়গ্রাম জেলা হলো স্থানীয় কারুশিল্পের একটি অন্যতম স্থান একানে বিভিন্ন সম্পদায়ের মানুষ তাদের কারুকার্যর সাহায্যে শিল্প সৃষ্টি করে থাকেন এই সব কারুশিল্পগুলির কথা বলতে গেলে আমাদের পথমেই বলতে হয় তালপাতা শিল্প ঝাড়গ্রাম জেলায় যেহেতু আদিবাসী সম্পদায়ের একটি প্রধান শিল্প হলো তালপাতা শিল্প এই আদিবাসী মহিলাদের হাতে এই শিল্পটি তৈরি করা হয় যা একটি কাপড়ের মতো সম্পূন্ন উপাদান ব্যবহার করেই তৈরি করা হয় তালপালা তালপাতা হলো জীবন ধারণের অন্যতম একটি জিনিস এটি যেমন ঝাড়গামের স্থানীয় সংস্কৃতি হিসাবেই বর্ণিত হয় তাছাড়া ডোকরা শিল্পও রয়েছে ডোকরা শিল্প হলো একটি আদিবাসী কারুশিল্প যা ঝাড়গ্রাম অঞ্চলেই বেশি প্রচলিত এই শিল্পে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয় এই সব কারুশিল্প বিভিন্ন প্রজন্ম থেকে জন্ম থেকে প্রজন্মতার মধ্যে হয়ে আসছে এবং তাদের প্রাচীন ও সুচারু ইতিহাস সম্পর্কে খুব ভালোভাবে তুলে রাখছে এছাড়াও যেমন ঝাড়গ্রাম জেলা অঞ্চলে বিভিন্ন অসুবিদাও রয়েছে যেমন কর্দমাক্ত রাস্তা রয়েছে এখানে রাস্তাঘাট খুব উন্নত নয় এছাড়া প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ বা স্কুলের মতো সাধারণ কোনো সুবিধাও নেই যেগুলি এখানের এখানকার মানুষদেরকে খুব অসুবিধার মধ্যে ফেলে এবং অন্যান্য অসুবিধাও রয়েছে যেমন পানীয় সমস্যা হলো এখানেকার মধ্যে একটি প্রধান সমস্যা